আশেপাশে নদীর ইয়ার পাশাপাশি হ্যাঁ ওখানে পাহাড় আছে পাহাড়ের আপনার ও ধারে বহুত লোকই মানে বর্দি পাহাড় ওইরকম পাহাড় শুশুনিয়া পাহাড় এইসব জায়গায় বহু লোক আসে সেই সব জায়গা ভালো করে আপনার প্রতি বছর গাছপালা সবুজ যেমন ইয়া হয় এইভাবে ইয়ে করলে মানে তাতে পরিবেশটা খুব ভালো থাকবে পর্যটন পর্যটন কেন্দ্রগুলোও যদি ওই ওরকম করে ইয়া করা যায় তাহলে সবাই লোকেও আসবে অনেক হ্যাঁ বাইরের থেকে লোক দেখতে আসবে সেখানে পরিবেশ পরিচয় একদম মানে ইয়ার মতোন খুব সুন্দর লাগে পরিবেশটা লুই পাহাড়ের ইহায় যদি গাছপালা তারপরে পাশে নদী গেছে ওই নদীর সাইডে গাছপালা ইয়া হ্যাঁ খুব সুন্দরভাবে ওগুলাকে ইয়া করে রাখলে খুব সুন্দর লাগে দেখতে বাইরের থেকে লোক এসে গাছ কাটা গাছ প্রতি বছর লাগাইতে হবে তাইলে হয়তো আরও ভালো পরিবেশটা ইয়া হবেক হ্যাঁ আর অনেকেই এখন আজকাল গাছ কাটাকাটি করে দিচ্ছে সেগুলো যাতে না ইয়ে হয় আরও প্রতি বছর যেমন গাছ লাগানো হয় এইভাবে হলে পরিবেশটাও ভালো রইবে হ্যাঁ তাতে বহু বহুত বাইরের থেকে লোক এলেও পরিবেশ দেখে তারা আরও মানুষের আগ্রহ বাড়বে যে না ওইসব জায়গায় হ্যাঁ খুব সবুজ ইয়ার মতন দেখতে হ্যাঁ আমার এইসব এলাকায় না বহুত গাছপালা আপনার ইয়ার মতন দেখায় আর পরিবেশ খুব সুন্দর অনেক পর্যটনের লোক আসে আইসে তারা ছবি টবি তুলে দেখে হ্যাঁ খুব সুন্দর লাগে এইসব জায়গার পরিবেশ খুব ভালো